বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বাংলা ভাষা খুবই মধুর খুবই জনপ্রিয় সবাই চেষ্টা করে বাংলা ভাষায় কথা বলতে কিন্তু কঠিনও বটে বাংলা সবাই বলতে পারে না তবে বাংলা ভাষা এমন একটা মধুর মানে ভাষা যেটা হচ্ছে সবাই চায় বলতে এক কথায় বাংলা সাহিত্য বাংলা কবিতা সবই খুবই জনপ্রিয় আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় সবাই প্রায় অনেক যারা সাহিত্যিক আছেন যারা এমনি কবিতা লিখেছেন এখনও লিখছেন শঙ্খ ঘোষ সবাই তাদের শৈল্পিক প্রকাশ ভালোভাবেই ঘটিয়েছেন তাদের কবিতা এবং সাহিত্যর মাধ্যমে তা এবং অনেকেই ছোটো গল্প লিখেছেন এখনও তারা এখনও তারা এখনও তাদের কবিতা এবং সাহিত্যের মাধ্যমে তারা এখনও জীবিত রয়েছেন আমাদের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এদের সবার সবার অনেক অবদান রয়েছে আমাদের সাহিত্য এবং কবিতার জগতে ওনাদা সত্যি কথা বলতে ওনাদের শৈল্পিক প্রকাশের মানে কেউ ধারে কাছেও যেতে পারবে না এত্ত সুন্দরভাবে ওনারা বাংলা ভাষাটাকে আমাদের সাহিত্য এবং কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তার জন্যই হয়তো সবাই গোটা পৃথিবীতে গোটা পৃথিবীতে গোটা সমস্ত দেশে আমাদের বাংলা ভাষা খুবই জনপ্রিয় আমরা চাই আরো জনপ্রিয় হয়ে উঠুক আমাদের এই বাংলা ভাষা যাতে প্রায় সবাই এই বাংলা এই বাংলা ভাষাটাকে যাতে আরো মানে মধুর করে তোলে আরো সুন্দর করে তোলে সবাই আরো যাতে বুঝতে চায় বাংলা ভাষার একটা আলাদাই মাহাত্য আছে অন্তত তা বাংলা ভাষায় যারা কথা বলে তাদের জন্য সত্যি এটা অনেক তা মানে অনেকটা বহন করে যে আমাদের কাছে বাংলা ভাষার মাহাত্যটা সত্যি অনেকটা চেষ্টার পরে মানে আমি বাংলায় জন্ম নিতে চাই এত বাংলা আমি বাংলা ভাষায় যে পেয়েছি খুঁজে আমি বাংলাতেই জন্ম নিতে চাই আবার